সময়টা ছিল দুহাজার আঠেরো সাল যখন আমি প্রথম চাকরিতে সেই নতুন জয়েন করেছি আমার জয়েনিং হয় কান্তোর রাজবাঁধ প্রাইমারি স্কুলে আমাদের হেড টিচার ছিলেন সুকুমার বাবু সুকুমার মণ্ডল ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় প্রথম জয়েনিংয়ের দিন সেদিন আমি বুঝতে পারিনি যে মানুষটি কীরকম পরবর্তীকালে আমি যখন আমার কাজ শুরু করি ওই স্কুলে তখন আমি আস্তে আস্তে ওনাকে চিনতে শুরু করি আমরা স্কুলে যেতাম দশটা কুড়ি থেকে দশটা তিরিশের মধ্যে আমাদেরকেই যেয়ে স্কুল খুলতে হয়েছে আমাদেরকেই সমস্ত ক্লাস করতে হয়েছে তারপরেও আমাদেরকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেমন কোনও ছেলেরা যদি কোনওরকম সমস্যায় পড়ে গেছে তার জন্য আমাদেরকেই তাদেরকে ছুটে যেতে হয়েছে তাদের সাথে স্বাস্থ্যকেন্দ্রে তাদেরকে নিয়ে যেয়ে চিকিৎসা করাতে হয়েছে এইরকম বিভিন্ন সমস্যার সাথে সাথে আছে যেমন স্কুল খুলতে কোনওদিন দেরি হয়েছে তখন উনি পাড়ার লোকেদেরকে ডেকে নিয়ে এসেছেন এবং আমরা তখন আবার মানুষদেরকে বুঝিয়েছি যে দেখুন আমরা এতটা দূর থেকে আসি আসার পর আমরা প্রত্যেকদিন স্কুল খুলছি কিন্তু উনি কাছাকাছি থাকা সত্ত্বেও উনি স্কুল খুলছেন না